পশুদের চড়ানোর জন্য সবুজ স্থল পাওয়া যায় গ্রাম অঞ্চলে এখনও মাঠে ঘাটে প্রচুর ঘাস দেখা যায় এছাড়াও গ্রাম অঞ্চলে মানুষের পুকুরের পাড়ে প্রচুর সবুজ ঘাস দেখা যায় এই এই ঘাটে মাঠে ঘাটে বা পুকুরে পাড়ে আমরা পশুদেরকে চড়াই আর কঠোর ও আবহাওয়া জলবায়ু প্লাস্টিক বলতে যদি পশুদের তারানো জায়গায় বা

আশেপাশে যদি কোনো প্লাস্টিক করে কারখানা থাকে তাহলে আবহাওয়া দেশে দূষিত হয় দূষিত হয় জলবায়ু দূষিত হয় আর ফলে তার ফলে পশুদের ওপর খারাপ প্রভাব পড়ে